হ্যাঁ দাদা বলুন এমনিই আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আমি দেখেছিলাম কিন্তু আর কল ব্যাক করা হয় নি ওই ব্যস্ত আছি তো বুঝতে পারছেন হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ ও দেখতে হবে কারণ না গেলে তো আর কিছু বলতে পারছি না ঠিক আছে আমি চেষ্টা করছি যাওয়ার এ এইটুকু হ্যাঁ স্কুল টাইমে গেলে আর কি কাজ করা যাবে স্কুল টাইমের পরে যেতে হবে বুঝলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি দেখি আমি একটা কাজ করছি কাজ সেরে যাচ্ছি আপনাদের কোন স্কুলটা প্রাইমারি না আপার প্রাইমারি ও আপার প্রাইমারিতে এইটা সমস্যা হয়েছে ওর পাইপে কী আর দেখব বলুন তো ওর পাইপের গোড়ার থেকে বোধহয় লিক হচ্ছে জলটা বুঝলেন ওই পাইপের ওই প্যাঁচটা বোধহয় খারাপ হয় গেছে জ্যামের গায়ে যেটা লাগানো থাকে ওইখান থেকে ওইটা খারাপ হয় গেছে বোধহয় আমি আমি ঠিক আছে ও নি ও আমি দেখতে হবে না হ্যাঁ

ওই তো আমি গেলেই তো আমার এখন মজুরি হচ্ছে হাজার টাকা আমাকে দিতেই হয় গেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে